পোলট্রি ফিট রাখার জন্য আমরা দু চার কথা বলছি এবং ভালো ভাবে তার গুণগত মান সম্পর্কে কিছু কথা আমরা বলছি এবং তার কী ভাবে তার পণ্য পেতে এবং গুণগত মান বাজারে পাওয়া যায় সেই সম্পর্কে আমরা বিশেষ কয়েকটি কথা বলছি আপনাদের সাথে ঠিক আছে পোলট্রি ফিট রাখতে গেলে আমাদের প্রথমত কিছু ওর নিয়মাবলী আসে যেমন কিছু ভিটামিন কিছু ভ্যাকসিন তাদেরকে নিয়মিত ব্যবহার করতে হবে এবং এ ছাড়াও তাদের খাদ্য খাদ্যের সাথে সাথে ওই সমস্ত ভিটামিন এবং ভ্যাকসিনগুলো ব্যবহার করতে হবে যেমন ম্যাশ ভুট্টা সোয়াবিন জাতীয় এই সমস্ত জিনিসগুলো তাদেরকে ব্যবহৃত করতে হয় কারণ এই সমস্ত জিনিসগুলোই পোলট্রিকে ফিট রাখবে এবং ভিটামিন তাদের শরীরে চাহিদাও বাড়িয়ে দেবে ওয়েটও বাড়িয়ে দেবে যার ফলে আমাদের পণ্য পেতে তার গুণগত মান আরও বেড়ে যাবে সুবিধা হবে তবে আরও চূড়ান্ত ভাবে পণ্যের গুণমান বাড়বে তাদের খাওয়া দাওয়ার উপর উন্নত উন্নত খাওয়ার যেমন কি শুধু ভুট্টা সোয়াবিনে কিন্তু তাদেরকে গুণগত মান বাড়বে না তাদের উন্নত মানের ভালো ম্যাশ খাওয়াতে হবে উন্নত মানের ম্যাশ সেই সমস্ত ম্যাশ খেলে কি শরীরের বডি গ্রোথ চূড়ান্ত পর্যায়ে চলে আসবে ওয়েট ওয়েট ওয়েটটা বাড়বে ভালো ওয়েট যত ভালো বাড়বে তাদের চূড়ান্ত ওয়েট যত ভালো বাড়বে তাদের বাজারেও তাদের পণ্য বা গুণগত মান তত বাড়বে এবং চাহিদা হবে আমাদের কাছে একটা কথা কী পোলট্রি সম্পর্কিত পোলট্রির যে খাদ্য যেগুলো আপনারা খাওয়াবেন সেগুলি খুবই নিয়মানুবর্তিতার মধ্যে এখানে খাওয়াবেন এমন করে খাওয়াবেন না যাতে তাদের শরীরের চাহিদার থেকে যেন বেশি হয়ে যায় যার ফলে তারা প্রবলেমের মধ্যে পড়ে যায় সে ভাবে কিন্তু খাওয়াবেন না একটু খাওয়াতে গেলে লিমিট ভালো ভাবে খাওয়াবেন এবং সেটা যেন তাদের প্রয়োজনে লাগে এবং ওয়েট বৃদ্ধিতে লাগে সেটা ম্যাশ ম্যাশ কিন্তু একটা ভালো জিনিস উন্নত ম্যাশ সেটা কিন্তু আমাদের মার্কেটে যেখানে সেখানে উন্নত ম্যাশ কিন্তু বিক্রি হয় না লো লো ক্যাটিগরির ম্যাশটা বেশি বিক্রি হয় ওই সমস্ত ম্যাশ কিন্তু আপনারা খাওয়াবেন না কারণ তাতে কিন্তু পোলট্রি ওয়েট বাড়বে না কমবে আরও সেই কারণে আমরা ওই সমস্ত ম্যাশ কিনব না আমরা ভালো ভালো দোকানে যাব সেখান থেকে সব সেখান থেকে আমরা কিনবো এবং সেই সেই সমস্ত ম্যাশ এনে আমরা খাওয়াব তা হলে আমরা ভালো ভাবে বাড়বে বা উন্নতি হবে এবং সেই সমস্ত পোলট্রিগুলো ফিট থাকবে ভালো এবং তার জন্য আমরা এর গুণগত মান পাব ভালো মার্কেটে কারণ যত ভালো জিনিস খাওয়ানো হবে ততই উন্নতি আর গুণগত মান বাড়বে সেই কারণে আমরা প্রত্যেককেই বলছি আমরা ভালো গুণগত মানের ম্যাশ খাওয়াবেন এবং সেই সাথে সাথে ভিটামিন জাতীয় যে সমস্ত ওষুধ মেডিসিন খাওয়ানো হয় সেগুলো আপনারা খাওয়াবেন খুবই শীঘ্রই আপনারা লাভবান হবেন এবং বাজারেও এর চাহিদা বেড়ে যাবে সেটা আপনারা দেখবেন এবং প্রত্যেকে এতে উপকৃত প্রত্যেকে পাবেন এবং যারা পোলট্রি চাষে চাষ করতে আগ্রহী তারা অবশ্যই চাষ করবেন এবং তাতে আমাদের খুবই আনন্দিত হব প্রত্যেক বেকার ভাই বন্ধু যারা আছেন তারা এই চাষ করবেন এবং খুবই উপকৃত হবেন পোলট্রি চাষে এতে একটা বেনিফিটস আলাদা এর খাদ্য বা গুণগত মানটাই আলাদা খুবই চূড়ান্ত পর্যায়ের খাদ্য গুণগত মান খুবই সুন্দর এবং আপনারা এর দিকে ঝুঁকে থাকবেন এবং সবাই এটা সম্পর্কে একটু চাষটা সম্পর্কে সবাই একটু দেখবেন কারণ চাষ খুবই ভালো যদি একটু বুদ্ধি করে করা যায় তা হলে খুবই ভালো এই চাষ খুবই উন্নত মানের এখন তো সবই উন্নত মানের প্রযুক্তির চাষ হচ্ছে